আমার মনে হয় যে নির্ধারক মুহূর্তের ধারনা ধারনাটা আধুনিক ফটোগ্রাফির ক্ষেত্রে প্রযোজ্য কারণ অনেক সময় আছে যে মুহূর্তগুলো আমরা ভুলতে চাইনা বা ভুলতে পারিনা সেগুলো ফটোর মাধ্যমে ডিজিটাল ফো ডিজিটাল যুগে ফটোর মাধ্যমে বা আগেকার সময়কার বিভিন্ন রকম কথোপকথনের মাধ্যমে মনে পড়ে তো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে আমাদের ফটোগ্রাফির যুগে ডিজিটাল ফটোগ্রাফির যুগ এইসময় এটা খুব প্রাসঙ্গিক যে প্রসঙ্গে এটাই ওঠে যে বিভিন্ন রকমের যে ফটো আমরা তুলে থাকি তার মাধ্যমে আমাদের অনেক স্মৃতি বা অনেক রকমের ধারণা ধারণা ধারণা হয় অনেক স্মৃতি সম্পর্ক অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় আবার দেখে সেগুলো